হ্যালো আপনি মা তারা ট্র্যাভেল এজেন্সি থেকে বলছেন আপনাদের এখন কি কোথাও ট্যুরিস্টে বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো কিছু আছে আচ্ছা তো মোটামুটি কত কি খরচা হ্যালো মোটামুটি কত কি খরচা আচ্ছা কবে যাচ্ছেন মানে এই ইয়েটা কবে কত তারিখ হ্যাঁ মানে আমি একটু ভাবনাচিন্তা করে তারপর আপনাকে জানাবো মানে আমাদের মোটামোটি চার পাঁচজন মতো মেম্বার হবে আবার কি বললেন ফোর ডেজ থ্রি নাইট রাইট ফোর ডেজ তো এটা কি পার হেড পনেরো হাজার নাকি তো এই পনেরো হাজার প্যাকেজটা কি মানে যে আপনারা সেই ট্রেনে নিয়ে যাবেন তো এটা কি এসি থ্রি টায়ার ট্রেন হবে আচ্ছা ঠিক আছে জানা রইলো আমি একটু আলোচনা করে একটু চিন্তা ভাবনা করে আপনাকে তাহলে পরে জানাচ্ছি হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ